প্রবাহের সাথে বয়ে গেলে সম্পাদনা করা গেলেও সংশোধন সঠিকরূপে হয় না যেকোনো কাজ সম্পাদন করতে গেলে পূর্ব অভিজ্ঞতার দরকার পড়ে কিন্তু সংশোধন করতে গেলে অভিজ্ঞতার সাথে সাথে জ্ঞান ও অন্তর্দৃষ্টিরও প্রয়োজন সম্পাদনা এবং সংশোধন পরিচালনার জন্য আমি ব্যাপারগুলোকে নিয়ে নিজের মনের মধ্যে পরিকল্পনা আকারে সাজিয়ে নিই এরপর প্রতিটি বিষয়কে আলাদা আলাদাভাবে চিন্তা করার চেষ্টা করি ও তার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করি সম্পাদনা এবং সংশোধনের জন্য আত্মসমীক্ষা করা খুবই জরুরি এই আত্মসমীক্ষা হল নিজেকে পরীক্ষা করা যেকোনো কাজ করার আগে নিজেকে পরীক্ষা করাটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে কাজটা করার পক্ষে আমার মধ্যে কতটা যোগ্যতা রয়েছে বা কাজটা ভুল হলে সংশোধন করতে পারব কিনা এই সব শিক্ষা পাওয়া যাবে আত্মসমীক্ষার মাধ্যমে এবং এই আত্মসমীক্ষা করতে আত্মসমীক্ষাটি সবসময় সম্পাদনা এবং সংশোধনের আগেই করে নেওয়া উচিত